আমি একটি সাদা রঙের জামা অনলাইনে অ্যামাজন ডট কমের মাধ্যমে অর্ডার করেছিলাম সেটি গত সপ্তাহে আমার হাতে এসে পৌঁছেছে যেহেতু জামাটির রঙ সাদা তাই আমি জামাটি নিয়মিত ব্যবহার করতে পারছি না কারণ জামাটি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে এবং জামাটির যা দাম নিয়েছে সেই তুলনায় জামাটির কাপড় নিম্নমানের